রেডিও টেলিভিশন এবং প্রিন্টের মতো মিডিয়াতে বাংলা ভাষাকে বিভিন্ন রকমে ব্যবহার করা হয় ট্রান্সলেটের মাধ্যমে ইংরেজি হিন্দি উর্দু ফরাসি সবরকমের ভাষা কিন্তু এইখানে ব্যবহার করা হয় যে যেরকম ভাষায় অভ্যস্ত সেই রকম চ্যানেল কিন্তু রয়েছে টেলিভিশনে বা রেডিওতেও কিন্তু যখন একটা খবর একরকমভাবে ছাপা হয় তখন কিন্তু সেটা হিন্দি চ্যানেল হোক বেঙ্গলি চ্যানেল হোক বা ইংলিশ চ্যানেল হোক সেখান থেকে কিন্তু ইংরেজি থেকে বাংলাতে হিন্দি থেকে বাংলাতে এবং উর্দু থেকে বাংলাতে ট্রান্সলেট করা যায় বা বাংলা থেকে ইংলিশে ইংলিশ থেকে উর্দুতে হিন্দিতে এইভাবেই কিন্তু ট্রান্সলেট করে ছাপা হয় সেইভাবেই কিন্তু বাংলা ভাষার ব্যবহার করা হয়ে থাকে একটা জায়গা থেকে খবর সংগ্রহ করে সেই খবরটাকে ইংলিশেও করা যায় বেঙ্গলিতেও করা যায় হিন্দিতেও করা যায় উর্দুতেও করা যায় কিন্তু বিভিন্ন ভাষা থেকে নিয়েও কিন্তু বাংলা ভাষায় কিন্তু সেটা ট্রান্সলেট করা যায় এটা আমরা টেলিভিশনে একটা চ্যানেলের খবর হিন্দিতেও দেখতে পায় উর্দুতেও দেখতে পায় ফরাসি বাংলা হিন্দি উর্দু সবরকম খবরেই কিন্তু দেখা যায় যার ফলে কিন্তু আমরা একটা খবর বিভিন্ন চ্যানেলে যে যেই ভাষায় কথা বলে সে সেই ভাষায় কিন্তু দেখতে পায় বা শুনতে পায়